দৌড়ানো জাম্পিং ইত্যাদি ছোটোখাটো কাজগুলো শরীরকে অবশ্যই সুস্থ এবং সবল রাখে এছাড়াও বিভিন্ন আসন ছোটোখাটো আসন যেমন পদ্মাসন বৃক্ষাসন ইত্যাদি আসনগুলো ভদ্রাসন অনেক কিছু শারীরিক রোগ সংক্রান্ত জিনিসগুলো থেকে শরীরকে সুস্থ রাখে আজকাল আমরা খুবই অ্যালোপ্যাথি ওষুধের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছি এবং আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত রোগ তার জন্য অ্যালোপ্যাথি ওষুধ মানুষকে খেতে বাধ্য করা হচ্ছে কিন্তু আমরা সেই সেটা আমাদের কিন্তু একটা সাইড এফেক্ট থাকে কিন্তু আমরা যদি এই সমস্ত ভালো দিকগুলোকে কাজে লাগাই রোজ দৌড়াতে যাই রোজ জাম্পিং করি এবং রোজ যদি আস যোগার আসনগুলো অভ্যাস করি তাহলে বোধ বোধহ হয় আমাদের এই সব রোগগুলো শরীর থেকে নিরাময় হয়ে যায় আমাদের স্বাস্থ্য শরীর মন সবই ভালো থাকে